হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এ ট্র্যাভেল এজেন্সি থেকে বলছি আর আমাদের এখানে গাড়ি ছাড়া হচ্ছে আর কি আপনি কি যেতে ইচ্ছুক হুম হুম আচ্ছা না না অসুবিধা নেই আমাদের এখানে সবাই যাচ্ছে আমাদের এখানে গাড়ি এখনও সিট বাকি আছে লাক্সারি বাস করেছি আবার ওখানে মাঝে বাস চেঞ্জ করা হবে কারণ অতটা রাস্তা একটা বাস যেতে সমস্যা হবে ওখানে আবার কী সব বলছে যদিও আমি এর আগে একবারই নিয়ে গিয়েছি এটা দ্বিতীয়বার হবে আমার যাওয়া ওখানে আমি অনেক জনকে নিয়ে গিয়েছি বহু জায়গা ঘুরেছি আর এবারে এই সুন্দরবন যাচ্ছি সবাই বলছিল আগের বছর যাওয়ার কথা ছিল কিন্তু একটু টাকা পয়সার জন্য যাওয়া হয়নি আর কি আর এখন সবারই কথা ভেবেও আমি ফিজটা যে খুব বেশি রেখেছি তা নয় সবাইয়ের মতো সবথেকে সব এজেন্সির থেকে ট্র্যাভেল এজেন্সির থেকে আমি কম টাকাতে নিয়ে যাচ্ছি আমাদের হ্যাঁ হ্যাঁ শুনুন শুনুন ম্যাডাম আমাদের হচ্ছে খাওয়া দাওয়াও তিন বেলা করে দেওয়া হবে তিন বেলা মানে সকালের ওই টিফিনটা দেওয়া হবে দুপুরের খাবারটা দেবো আর রাতের খাবার এবারে আপনারা সন্ধ্যে বেলায় গেলে আপনাদের একটু মুখরোচক খেতে ইচ্ছে করল আপনাদের সেটা খাবেন কারণ আমাদের পক্ষে তো চার বেলা পাঁচ বেলা খেতে দেওয়া সম্ভব নয় কারণ এই বাজেটের ভিতরে আমি খেতে দিতে পারব না আর মেনুতে থাকবে বলতে ওই দুপুরে যে সকালে যেরকম ওই শশা টশা নিয়েছি আমি আর ওই মুড়ি আর বেগুনি ভাজা হবে আমাদের আর দুপুরে ভাতের সাথে একটা সবজি আর ডিম নিয়ে নিচ্ছি আমাদের এটা পনেরো ষোলো দিনের ট্যুরের মতন হচ্ছে আর কি এবারে আপনাদের কজন যাবে বলে ঠিক করছেন না না আমাদের আমাদের হচ্ছে ষাট সিটের আমাদের শুনুন ম্যাডাম আমাদের ষাট সিটের গাড়ি হ্যাঁ এবারে ত্রিশ জন অলরেডি হয়ে গিয়েছে এবারে আরও বাকি আছে সেই আপনি বোধহয় চিনবেন আমাদের এখানে ওই মাস্টার ফ্যামিলি হয়তো চিনবেন আপ আপনার বাড়িটা কোথায় ও আচ্ছা আচ্ছা তাহলে তো আপনি ভালোই চিনবেন ওই মাস্টারদের ফ্যামিলি ওদেরও সবাই যাচ্ছে এবারে ত্রিশ জনের মতো সিট বুকিং হয়েছে আর তো বেশি দিন নেই এবারে আমিও চাই যাতে সাধ্যের মধ্যে সবারই স্বপ্নপূরণ হয় আর কি সবাই যাতে একটু ঘুরতে পারে দেখুক আর কী বলুন না সবাই ঘুরলে মন তৃপ্তি হবে ভালো থাকবে ব্যস এইটুকুনি এই ব্যাপার আর কি যাবে কিন্তু ম্যাডাম অ্যাডভান্স তো কিছু দিতে হবে না আর আপনারা তাহলে টিকিটটা নিয়ে যাবেন আর সিট বুকিংয়ের জন্য কিছু টাকা আপনাকে অ্যাডভান্স দিতেই হবে নইলে হ্যাঁ এই নাম্বারেই আছে এই নাম্বারেই আছে এই নাম্বারেই আমার ফোনপে আর গুগল পে সবই আছে এই নাম্বারেই আপনি আমার সাথে একবার দেখা করবেন কারণ আপনাকে টিকিটটা তো বুঝিয়ে দিতে হবে সিট সংখ্যাটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারি

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই কিছু ঘুরে আসুন আমি বলছি আপনারা খুশিই হবেন একবার বিশ্বাস করে দেখুনই না আবার যাবেন না হয় ঠিক আছে হুম হুম হুম হ্যাঁ ভালো থাকবেন